আমার প্রিয় রান্না হলো শুক্ত পরিবারের সকলে এই শুক্তটা খেতে পছন্দ করে সেই জন্য আমি শুক্তটা বানাই শুক্তটা নিরামিষ হলেও হয় এবং অন্যান্য দিনও হয় কেন শুক্তোটা খুব সহজে রান্না করাও যায় সেইজন্য শুক্তটা পছন্দ করে বলে ভাতটা বেশিই হয় প্রথমে সবজিগুলো ভালোভাবে কেটে নিলাম কেটে নিয়ে প্রথমে উচ্ছে ভাজলাম তারপর বড়ি ভাজলাম বড়ি ভেজে তেলের উপর পাঁচফোড়ন দিলাম তেজপাতা দিলাম দিয়ে সবজিগুলো দিলাম ডাটা বেগুন গাজর কাঁচকলা সব কিছু দিয়ে এবার ভালো করে নুন হলুদ দিয়ে আস্তে আস্তে নাড়লাম নেড়ে ভাজা মশলা দিলাম জিরে গুঁড়ো সর্ষে গুঁড়ো লঙ্কা এগুলো ভালো করে ভাজলাম ভেজে শীলের মধ্যে একটু গুঁড়ো করলাম গুঁড়ো করে মশলা তরকারিটা সিদ্ধ হওয়ার পর মশলাটা দিলাম দিয়ে বড়িগুলো দিয়ে নামিয়ে দিলাম শুক্তোটা খুব সহজে হয়ে যায় এবং সবারই খুব প্রিয় বলে ওটা খেতেও ভালো লাগে সেইজন্য এটাকে তৈরী করি